হ্যাঁ আমি যেহেতু গ্রামে বাস করি তাই অনেকবারই পড়াশুনোর সূত্রে এবং কাজের সূত্রে আমাকে শহরে ভ্রমণ করতে হয়েছে এরকমই একটি ভ্রমণ হল আমি যখন সর্বপ্রথম একা শহরে গিয়েছিলাম আমাদের কলকাতা শহর এবং আমাদের রাজ্য তো যখন প্রথমবার গিয়েছিলাম তো আমার খুবই ভয় লাগছিল যে ওখানে কীভাবে একা যাতায়াত করব বা ওখানকার সব কিছু তো আমি সেরকমভাবে চিনি না জানি না কীভাবে নিজেকে কন্ট্রোল করব তো যখন সেখানে প্রথম গিয়েছিলাম আমি বাস থেকে নামার পরে কিছু বুঝতে পারছিলাম না তারপর ওখানকার যেসব সিভিক বা ট্রাফিক পুলিশরা রয়েছেন ওদেরকে জিজ্ঞাসা করতে ওনারা আমাকে সব কিছু বুঝিয়ে দিয়েছিলেন এবং বলে দিয়েছিলেন এবং এরকমও বলেছিলেন যে তোমার যদি এরপরেও কোনও রকম অসুবিধে হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো ওইখানের ট্রাফিক পুলিশ বা ওইখানকার লোকেরা অনেক রকমভাবেই আমাকে সাহায্য করেছিল আর নিরাপত্তাও দিয়েছিল এইটি আমার খুব মনে রয়েছে এবং তারপর থেকে আমার কোনও প্রবলেম হলেও ওইখানকার ট্রাফিক পুলিশ বা সিভিক পুলিশদের সাথে কথা বললেই সেই সব পুলিশেরা আমারকে প্রচুরভাবে সাহায্য করে